হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ আপনি জেনে থাকবেন উত্তরবঙ্গ বিশেষত কোচবিহার দার্জিলিং আলি আলিপুরদুয়ার এইসব এইসব জেলা এমনি এমনি এমনি সব পরিষ্কার পরিছন্ন তবুও কেন্দ্রের স কেন্দ্রের স্বাস্থ্য ভারত প্রকল্প খুবই ভালো একটা প্রকল্প মানে গ্রামে নোংরা নোংরা আবর্জনা না থাকে স্টেশন এস্তা রাস্তাঘাট পরিষ্কার পরিছন্ন হ্যাঁ মানুষ যাতে মলমূত্র এই এখানে ওখানে না পায়খানা পায়খানা যাতে না করে তার জন্যে নিয়োগ একজন করে নিয়োগ করা হয় স্বচ্ছ ভারত খুবই একটা ভালো আমাদের গ্রাম বাংলা নির্মল নির্মল করা যায় পশ্চিম পো পশ্চিমবঙ্গ সরকারের নির্মল বাংলা দুটোই প্রকল্প দুটোই প্রকল্পকে একটা একটা এ করে আমাদের গ্রামকে পরিষ্কার পরিষ্কার করে রাখা যায় সেই সব পরিষ্কার থেকে এই এই প্রকল্পর সৃষ্টি